হ্যাঁ কে বলছেন হ্যাঁ বলছি হ্যাঁ বলুন হুম হুম হুম এই তো আপনারা আপনারা তো এখানেই ভুল করেন ডাক্তার না দেখিয়ে কোনোদিন ওষুধ খাবেন না ভীষণ ভীষণ বিপদে পড়ে যাবেন আচ্ছা ঠিক আছে আপনি যখন ফোন করেছেন আপনি আমার চেম্বারে চলে আসুন না আমি দেখে আপনাকে বলে দিচ্ছি যে কী ওষুধটা আপনি খাবেন দিয়ে পরীক্ষা যদি করতে হয় একটু আসুন আমি তো এখন বর্তমানে আছি চেম্বারে আছি তুমি চেম্বারেই হ্যাঁ আপনি চলে আসুন চেম্বারেই চলে আসুন কাল না আমার তো কালকে চেম্বার নেই আপনি কাল বাদে পরশু আসুন আপনি আমার যে ঠিকানা আছে আপনার কাছে ওই ঠিকানায় চলে আসুন না দশ দশটা থেকে চারটে অবধি আমরা এই দশটার থেকে দুটো অবধি আমি বসি আপনি ওই ওর মধ্যেই হ্যাঁ হ্যাঁ যে কোনো টাইমে আপনি ওই টাইমের ভেতরে চলে আসুন